আমার ইচ্ছা আকাঙ্ক্ষা আর্ট অ্যান্ড ক্রাফটের মধ্যে আছে যেগুলির মধ্যে দিয়ে আমি নতুনত্ব কাজ করতে থাকি আমার খুবই ভালো লাগে কিছু কিছু জিনিস দিয়ে পরে নতুন নতুন পেন্টিং করা বা নতুন নতুন জিনিস বানানো আমরা অনেক জিনিসই থাকে যেগুলো আমরা ফেলে দিই বা সেগুলোর ব্যবহার করি না সে সকল জিনিসগুলোকে কিভাবে না ফেলে তা আমাদের কাজের জিনিসের মধ্যে ব্যবহার করতে হয় সেই জিনিসগুলোর প্রতি আমার একটা বিশেষ আকর্ষণ আছে আমরা তো অনেক সময় প্লাস্টিককে ফেলে দিই প্লাস্টিক হচ্ছে পরিবেশ দূষণের একটা বিশেষ কারণ সেই জন্য নিজের পরিবেশটাকেও ঠিক রাখার জন্য নিজে সুস্থ থাকার জন্য এই প্লাস্টিক দিয়ে আমি অনেককিছুই বানানোর চেষ্টা করেছি আগামীকাল তা যাবে বা আরও অনেককিছু জিনিস দিয়ে পরে আমি ব্যবহার করে করে এই জিনিসগুলো বানাবো তারপরে হয় যে সিসা বা কাচের বোতল সেইগুলির ওপর ড্রইং করে করে সেইগুলি সাজিয়ে রেখে পরে নিজের বাড়ির পরি পরিবেশটাও সুন্দর করা যায় এবং বাইরের পরিবেশটাও এই জিনিসগুলির জন্য উৎসাহ আমাকে মোটামুটি আমরা তো এখন সকলেই ফোন ইউজ করি সেই জন্য ইউটিউব গুগল এই সকল বা আমাদের বিভিন্ন যেগুলি ইন্টারনেট প্লাটফর্ম আছে সেখান থেকে নানান ধরনের জিনিস আমরা দেখতে পাই শিখতে পাই সেগুলির প্রতি আমার আরও উৎসাহ বেড়ে যায়